স্কুলে আমার প্রিয় বিষয় ছিল স্কুলের সাবজেক্ট ছাড়াও খেলাধূলা ও গান কারণ আমি খেলাধুলো করে খুব ভালো আনন্দ পেতাম এবং খেলাধূলার মাধ্যমে আমাদের শরীরচর্চা ব্যায়াম এগুলো হয় এগুলোর মাধ্যমে আমাদের শরীরের খেলাধুলো যদি রেগুলার করা হয় শরীরে রোগ ব্যাধি বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাই শরীরে এনার্জি পাওয়া যায় আর সঙ্গে আমার গানটাও খুব প্রিয় গানটা প্রিয় হওয়ার কারণ আমি গান ছোটোবেলা থেকে গান বাজনা খুব ভালোবাসি গান শুনতে এবং শোনাতে এবং সবসময় আমি স্কুলে পড়াশোনার পাশাপাশি গানটাকেও আমি একটা সাবজেক্ট হিসেবে ধরেছি গানটা আমার খুব ভালো লাগে আমি স্কুলে বিভিন্ন কম্পিটিশনে গান করি এবং আশেপাশের বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান হলে সেইখানে আমি পার্টিসিপেট করি গানটা আমার মানে স্বপ্ন বলতে পারেন গানটা আমার খুব পিয় স্বপ্ন গানটাকে নিয়ে ভবিষ্যতে ভালো কিছু চিন্তা ভাবনা আছে